হ্যাঁ আধুনিক বিশ্বে বাংলা ভাষার চ্যালেঞ্জের সম্মুখীন তো হতেই হচ্ছে প্রতিটি পদক্ষেপে কেননা এখন আমরা নিজেরাই ভুলে যাচ্ছি যে আমরা বাঙালি আমরা বাংলা ভাষার মানুষ বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করি বা বাংলা আমাদের মাতৃভাষা এটাকে আমরা ভুলে যেয়ে আমরা আমাদের নিজেদের বাচ্চাদেরকে চেষ্টা করছি যাতে ইংরেজি স্কুলে পড়ে স্কুলে ভর্তি হয় ইংরেজিভাবে ভা ইংরেজি আদবকায়দায় কথাবার্তা বলে বিদেশিদের সঙ্গে চাল চলনে মেতে ওঠে এবং বিদেশিরা যেখানে বসবাস করে সেখানে তাদের সাথে পা মিলিয়ে ইংরেজি ভাষায় সঙ্গে সঙ্গে যেন কথা বলতে পারে তাদের সঙ্গে এক হতে পারে কিন্তু আমরা যে বাঙালি তাদের সামনে সেটা প্রমাণ করা বা আমরা যে বাংলা ভাষায় পরিষ্কার কথা বলি আমরা বাঙালি এই জিনিসটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জের এখন মানুষ ভয় পাচ্ছে বাংলা ভাষাটাকে নিয়ে এগোতে ভাবছে বাংলা ভাষা কী এমন জিনিস এই জিনিসটাকে মানুষের পরিবর্তন করা উচিত এবং এটাকেই চ্যালেঞ্জ করা উচিত যেমন বিদেশিরা তাদের ইংরেজি ভাষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ইংরেজি ভাষাকেই সুন্দরভাবে কথাবার্তা বলে মানুষের নানা রকম তাদের কথা হিসাবে তুলে ধরেছি কিন্তু সেইরখমভাবেই বাঙালিরাও যেন তাদের কথাবার্তাগুলো বাংলা ভাষায় তাদের শিক্ষা আদব কায়দায় বাংলাটাকে যেন না ভুলে যায় তাদের কাছে এটাই চ্যালেঞ্জ যে আমরা বাঙালি এটা তাদেরকে বুঝিয়ে দেয়া যায় এই বুঝিয়ে দেয়াটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ এবং বাচ্চা শিশু থেকে ছোটো বড়ো সকলকেই বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করতে হবে এবং বাংলা আদব কায়দা মেনেই চলতে হবে এটাই আমাদের শিশুদের শেখানো উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মকেও বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা বাঙালি আমাদের বাংলাটাকে নিয়েই এগোতে হবে তাই বিদেশিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও এই বাংলা ভাষাকে নিয়েই সম্পর্ক স্থাপন করতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা বাংলা ভাষার উপর খুব ভালোভাবে যোগে আছি বা জোট বেঁধে আছি